আমি বর্ধমান থেকে এসটি বাসেতে মানে ওয়েস্ট বেঙ্গল যে সমস্ত সরকারি বাস আছে সে সমস্ত সরকারি বাসেতে বর্ধমান থেকে ধর্মতলা কলকাতা ধর্মতলা পর্যন্ত গেছি বাসের পরিষেবা যথেষ্ট ভালো প্রথমে আমি সন্ধে ছটা তিরিশে বাসে চেপেছি তারপর ধর্মতলা পৌঁছে গেছে ওই সাড়ে আটটা পোনে নটার মধ্যে তো শু যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো গাড়ির সমস্ত কিছু বসার জায়গা থেকে শুরু করে চালকের আসন সবই সুন্দর আর জিনিসপত্র রাখার জন্য আলাদাভাবে স্টোরেজ ছিলো জানালার ধারেই বসেছিলাম ডিজেলরা গাড়িটি বাসটি সাধারণত ডিজেলেই চলে তাই বাসটি ডিজেলেই চলছিলো অন্য কোনো কিচু ব্যাপার নয় আর বাসের যিনি কন্ডাকটর ছিলেন তিনি যথেষ্ট পরিমাণে আমাকে সাহায্য করেছে আমি যেহেতু প্রথমবার বর্ধমান থেকে হাওড়া ধর্মতলায় নেমেছিলাম যার জন্য উনি অনেক রকমভাবে আমাকে সাহায্য করেছেন এমন কি ধর্মতলাতে আমাকে নামিয়েও দিয়েছেন